হ্যাঁ হ্যালো বলুন হুম নমস্কার হ্যাঁ হ্যাঁ বলুন বলুন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো মেয়ে কী করছে হ্যাঁ ঠিকই করেছেন না হলে আমি করতাম আপনাকে কলটা ওটাই আপনাকে বলছিলাম যে একটু ফোন থেকে দূরে রাখুন হ্যাঁ আমার কাছে যখনই আসে তখন বলা হয় যে এই সব একদম করবে না বাড়িতে আপনারাও একটু দেখুন যে ফোন টোন থেকে যেমন একটু দূরে থাকে টিউশনে ও আসছে তো দেখছি ভালো পড়াশুনা করছে না এখন ওর যারা সহপাঠী আছে তারা তো বেশ ভালোই পড়াশুনা করছে দেখছি

ওটাই আপনাকে আগে ভাগে বলে দিচ্ছি যে বাড়িতেও একটু জোর দিন ওর ওপর হুম আমরাও তো শেখাতে কিছু কম করছি না ও একদম শুনছে না তো ওর যারা সহপাঠী আছে তারা তো খুব সুন্দর পড়াশুনা করছে লেখা টেখাও করছে এখনকার ছেলে মেয়েদের ওটাই তো সমস্যা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ হ্যাঁ বাড়িতে আপনারাও একটু দেখবেন না আমরাও একটু দেখব ঠিক আছে চলুন রাখছি তাহলে হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন